হ্যাঁ আমি পাখি দেখার সময় পাখির ফটো তোলার চেষ্টা করেছি বন জঙ্গলের মধ্যে ফটোশুট খুবই ভালো হয় কারণ বন জঙ্গল হল প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যকর জিনিস এবং পাখি জঙ্গলের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত পাখি জঙ্গলেই সুন্দর একটা কথা রয়েছে বন্যরা বনেই সুন্দর

পাখি যখন বনে জঙ্গলে দেখা যায় তখন পাখির ছবি তোলাটা অনেক বেশি ভালো হয় বেশি সুন্দর লাগে প্রকৃতির সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে তো কোনো জঙ্গলের মধ্যে পাখির ফটো খুব সুন্দরভাবে পাওয়া যায়